অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গও প্রযুক্তিগত অনেক সফল্য বা কৃতিত্বর দাবি রাখে পশ্চিমবঙ্গ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্লক চেন ইন্টারনেট অফ থিংস এই সমস্ত জিনিসগুলোতে খুব উন্নতি করেছে সম্প্রতিক সময়ে এবং তাছাড়াও এখানে ই কমার্সের ব্যবসা খুবই ভালো চলে মোবাইল পরিষেবা ইন্টারনেট পরিষেবা টেলিফোন মোবাইল পরিষেবা ইন্টারনেট পরিষেবা ব্রডব্যান্ড পরিষেবা সেইগুলো ভালোভাবেই রয়েছে কম্পিউটার শিক্ষা দক্ষতার জন্যে বিভিন্ন রকম অর্গানাইজেশান রয়েছে সরকারি সংস্থা রয়েছে সরকারি সংস্থা রয়েছে এবং বেশ কিছু বেসরকারি সংস্থাও রয়েছে যারা অনলাইনের মাধ্যমে এবং ওই সমস্ত স শিক্ষা কেন্দ্রে গিয়ে কম্পিউটার শিক্ষার ব্যবস্তা আছে অনলাইনে সমস্ত রকমের পেমেন্ট করার যে সমস্ত পরিষেবাগুলো রয়েছে সেগুলো সেগুলো পশ্চিমবঙ্গে অ্যাভেলেবেল প্রশাসনিক সমস্ত দপ্তর বা প্রশাসনিক সমস্ত কাজকর্মের জন্যে তাদের অনলাইন পোর্টাল বা ই পোর্টাল রয়েছে এবং সেই ই পোর্টালগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন রকম সমস্যার কথা বিভিন্ন রকম তথ্যের তথ্য সম্বন্ধে জানার কথা আমরা সেখানে লিখতে পারি এবং সেখান থেকে আমরা জানতেও পারি অনেক অনলাইন স্কিম রয়েছে যেখানে যার থ্রু দিয়ে ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে নতুন নতুন টেকনোলজিতে বা নতুন নতুন প্রযুক্তিগত বা দিক দিকে তাদেরকে ট্রেনিং দেওয়া যায় তাদেরকে প্রশিক্ষিত করা যায় তার ব্যবস্থাও রয়েছে তো এই সমস্ত কিছুই আছে আইটি ইন্ডাস্ট্রির গ্রোথ ঘটেছে আইটি ইন্ডাস্ট্রি বৃদ্ধি পেয়েছে ইনফোসিস টিসিএস কগনিজেন্ট উইপ্রো অ্যাকসেঞ্চার পিডাবলুসি ডেলয়েট এই সমস্ত আইটি কম্পানিগুলো তাদের একটা শাখা পশ্চিমবঙ্গে শুরু করেছে বা পশ্চিমবঙ্গে আছে এবং সেখানেও সমস্ত প্রযুক্তিগত কাজকর্ম চলছে তো সব দিক দিয়ে দেখতে পশ্চিমবঙ্গে প্রযুক্তিগত সাফল্য অনেক অনেক অনে অনেক দিকেই রয়েছে